না আমার লেখার কোনো লক্ষ্য বা আকাঙ্ক্ষা নেই আমার যখন যেটা ভালো লাগে বা মন থেকে যেটা আমি বুঝতে পারি সেটাই আমি লেখার চেষ্টা করি বা মনে যেটা হয় আমি সেটাই লিখি এটা নিয়ে আমার কোনো লক্ষ্য বা আকাঙ্ক্ষা নেই আর এছাড়া আমার লেখা দিয়ে আমি কিছু অর্জনও করতে চাই না আমি এটা নিজের শখ হিসেবে করি লিখতে আমার ভালো আগে বলেই আমি লিখি আমি এটা নিয়ে কোনো টাকা রোজগার করার চেষ্টাও করিনি আর পরবর্তীকালে করতেও চাইব না আমার অবসর সময় এটা করতে ভালো লাগে বলে আমি করি রোজ কী কী হচ্ছে না হচ্ছে সেটা লেখা আমার স্বভাব তারপরে আমি যদি আশেপাশে কোনো জিনিস দেখি যেটা দেখে আমার মনে হয় যে এটা আমার লিখে রাখলে ভালো হয় তো আমি সেটা কবিতার আঙ্গিকে করে লিখে রাখি এ ছাড়াও আমি যে কোনো গল্প যেটা আমার মনে ভালো লাগল সেই গল্পটা ভাবলাম চিন্তা করলাম করে আমি সঙ্গে সঙ্গে আমার ডায়েরিতে লিখে রাখলাম কিংবা একটা বড় গল্প যেটা আমার মনে অনেক দিন ধরেই রয়েছে যেটা আমি লিখব লিখব ভাবছি সেটা আমি লিখি এবং সেটা আস্তে আস্তে আস্তে আস্তে শেষও করি যেটা একটা ভালো শেষ করে আমার মনে হয় যে আমি এটা ভালো লিখেছি আমি এটা অনেককে পড়িয়েওছি তাদেরও অনেকের ভালো লেগেছে যে আমি ভালো লিখি কিন্তু আমি এটা অবসর সময়ের জন্যই করি আর আমি প্রত্যেকদিন আমার নিজের নিজের মনটাকে শান্ত রাখতে আমি এই লেখাটা লিখি আমার ভালো লাগে তাই জন্য আমি এই লেখাটা করি এই নিয়ে আমি কোনো টাকা অর্জন করতে চাই না বা টাকা রোজগারও করতে চাই না